প্রথমত আমার নাচ করতে তো খুবই ভালো লাগে কারণ আমি নাচ করলে আমি নিজেকে খুব মানে আমার ভেতর থেকে খুবই আনন্দ হয় কারণ আমি নাচ করতে যেত খুবই ভালোবাসি হ্যাঁ আমি কোনো ইউটিউব চ্যানেল দেখি না কারণ আমার ইউটিউব চ্যানেলটা সেইভাবে দেখা হয় না হ্যাঁ আমি টিভি শো দেখি টিভি শো যেরকম সোনি লাইফে সোনি লাইফে নাচের প্রোগ্রাম হয় ইন্ডিয়া বেস্ট ড্যান্সার ইন্ডিয়া সুপার ড্যান্সার আমার এখনও আমি দেখি কারণ আমার ওই আমার যেহেতু নিজের নাচ করতে আমি পছন্দ করি এই জন্য নাচের শো দেখি সেখান থেকে যেন আমি কিছু নাচের কিছু প্রেরণা পাই কারণ কি দেখার তো কোনো ইয়ে নেই আর শেখারও কোনো বয়স নেই সেখান থেকে আমি যতটুকু পারি সেখান থেকে আমি ততটুকু পরিমাণে শেখার চেষ্টা করি এ জন্যন্য আমার খুব